হ্যাঁ আমি সেলাই শুরু করেছিলাম সেটি হচ্ছে একবার নিজের জামা সেলাই থেকে আমি সেলাই শুরু করেছিলাম জামাটি কোনো কারণবশত ছিঁড়ে গেছিল সেটি সেলাই করার থেকে আমি সেলাই শুরু করলাম তারপর থেকে আস্তে আস্তে আমি সেটি করতে করতে আমি মায়ের থেকে শিখেছিলাম মা খুব সুন্দর কাপড়ের উপরে সুতো দিয়ে কাজ করতেন তো মাকে দেখে এবার থেকে যখনই কোনো কাপড়ের ছেঁড়া জায়গা থাকত তার উপরে আমি একটা সুতো দিয়ে কাজ করে একটা ফুল বা কিছু একটা বানিয়ে দিতাম তো সেই থেকে আমার সেলাই শেখার অনুপ্রেরণা আর সেইভাবেই আমি সেলাইটাকে শিখেছিলাম এখন আমি খুব সুন্দর সুন্দর আরও সেলাই এই কাজটা করে খুব সুন্দর সুন্দর আরও জিনিস বানাতে পারি